হ্যালো হ্যাঁ আপনি ফুল বিক্রেতা তো আমি মানে রোজ কিনবো গোলাপ ফুল কিনবো আপনার কাছ থেকে

হ্যাঁ হ্যাঁ লাগবে হ্যাঁ ছ সাতটা লাগবে এর মধ্যে আর কি কি কালার হবে হ্যাঁ ই ইয়েলো রেড দুটোই লাগবে এবার কী করে মানে মেনটেন করবো গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে জল তো দিতে হবে আর তার সাথে আর কী দিতে হবে হ্যালো হুম গাছকে তো বেঁচে থাকতে গেলে অক্সিজেন দিতেই হবে

হ্যাঁ দামটা একটু বলে দিন কতো করে কয়েকটা পিটুনাও ছটা লাগবে হ্যাঁ হ্যাঁ আরও জল অক্সিজেন দেবো গাছকে জল দেবো ভালো করে আর জানলার ধারে রাখবো আর কি কি বলুন কী করে মেনটেন করবো গাছগুলোকে হ্যাঁ মানে বাগান চাইছি বা ছাদের ওপরে এরকম আচ্ছা আপনি কখন দেবেন আমাকে হ্যাঁ ওকে ঠিক আছে আর কি অনলাইন পে করবো না ক্যাশ ওকে ক্যাশ পে করবো এই জানলার ধারে রাখবো ছাদের ওপরে